এই পেশা সম্পর্কে মজা বলতে আমার মনে হয় যে অনেক বছর ধরে এই কাজ করে আসছি তাই আমার মাছ ধরতে খুব ভালো লাগে এবং এই মাছ ধরার মধ্যে আনন্দটাই আলাদা আমার তো খুব ভালো লাগে এ করতে আর মাছ ধরলে কিছু ইনকাম হয় সংসার চলে না আমি মনে করি যে আমি মাছ ধরি বলে আমার প্রজন্ম মাছ ধরে জীবন কাটাক ওরা ওরাও যেন সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যায় ওরা পড়াশুনো করে বড়ো হোক আরও ভালো পোস্টে কাজ করুক আরও এগিয়ে যাক আমি এটাই চাই আমি যেমন মাছ ধরি তেমনি আমি মাছ ধরতে চাই কিন্তু আমার প্রজন্ম মাছ ধরে জীবন কাটাক আমি চাই না ওরা ওদের মতো করে জীবন কাটাক আমি এটাই চাই